সাধারণত আমার সব মাছই পছন্দ তার মধ্য থেকে কিছু কিছু মাছ আছে ওগুলো আমার খুব পছন্দ যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ মাগুর মাছ রুই মাছ পাবদা মাছ ভোলা মাছ যখন আমাদের বাড়িতে চিংড়ি মাছ হয় চিংড়ি মাছের মালাইকারি হয় দুধ দিয়ে ওটা খুব টেস্টি হয় গালে লেগে থাকে ভুলতে পারি না তার পরে রুই মাছের কালিয়া খুব টেস্টি হয় ওগুলো ওগুলো আমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে তার পরে আছে ভোলা মাছ ভোলা মাছও খুব টেস্টি ঝাল করলে ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করলে ওগুলো খুব সুস্বাদু হয় সাধারণত এখন সবাই রুই মাছ পাবদা মাছ ভেটকি মাছ এগুলো খুব পছন্দ করে থাকে যখন বিয়েবাড়িতে যাই সেখানে রুই মাছের রেসিপি করে পাবদা মাছও করে এবং যখন ইলিশের সিজন আসে তখন প্রতিটা ঘরে ঘরে ইলিশ মাছ রান্না হয় তার একটা আলাদাই সেন্ট বার হয় এবং ইলিশ মাছে প্রচুর কাঁটা তাও সবাই ইলিশ মাছটাই খুব করে পছন্দ করে এক কথায় বাঙালির পছন্দ হচ্ছে মাছ মাছ ছাড়া বাঙালি কিছু জানে না সেরকমই মাছ বাঙালির খুব পছন্দের একটা জিনিস